আমি যখন আমি মহাবিদ্যালয়ে পড়তাম সেইসময় ছাত্রাবস্থায় আমি বাড়ির বাইরে ছাত্র বাসস্থানে থাকতাম সেইখানে থাকাকালীন আমি প্রথম রান্না করেছিলাম এবং আমার প্রথম রান্না করার যেটি করেছিলাম সেটি হলো আমি ম্যাগি বানিয়েছিলাম এবং তখন আমি কিছুতেই কিছু রান্না করতে জানতাম না এবং সেটি বানানোর জন্য আমি আমার মাকে প্রধানত ফোন করি এবং সেটি কীভাবে বানাতে হয় মা আমায় ফোনে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছিলেন যেমন বলেছিলেন প্রথমে পেঁয়াজ কুচি কুচি করে কাটতে লঙ্কা কুচি কুচি করে কাটতে তারপরে সেগুলিকে একটি কড়াইয়ে আগুন জ্বালিয়ে তার মধ্যে স্বল্প পরিমাণে তেল দিয়ে তার মধ্যে স্বল্প পরিমাণে তেল দিয়ে সেই লঙ্কা কুচি পেঁয়াজ কুচিকে ভালোভাবে ভেজে নিতে হবে হালকা ভাজা লাল লাল হওয়ার পরে তার মধ্যে ম্যাগিকে একটু উষ্ণ গরম জলে সেদ্ধ করে সেই সেদ্ধ ম্যাগি সেই ভাজার মধ্যে দিয়ে দিতে হবে এরপরে প্রয়োজন মতো নুন হলুদ লঙ্ক নুন হলুদ লঙ্কা গুঁড়ি দিয়ে তাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দু তিন মিনিট নাড়ানো চাড়ানোর পরে তাকে ম্যাগির মধ্যে একটি মশলা দেওয়া থাকে সেই মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তাকে পরিবেশন করে আমি খেয়েছিলাম এবং আমার অত্যন্ত সুস্বাদু লেগেছিল নিজের হাতে প্রথম তৈরি ম্যাগি খেয়ে